পশ্চিমবঙ্গের জনপ্রিয় পর্যটন আকর্ষণগুলি হল থিম পার্ক ওয়াটার পার্ক চিড়িয়াখানা বিনোদন পার্ক ইত্যাদি এগুলো মানুষকে সবসময় আকর্ষিত করে মানুষের সারাদিনের সারা সপ্তাহের মাসের যে পরিশ্রম যে খাটনি যে একই দিন চলা চলতে থাকে যা মানুষকে অনেক সময় বিমু বিমুখ করে তোলে যা তাকে হতাশ করে তোলে এইসব হতাশতাকে কাটায় একটা বিনোদন এই বিনোদনের ক্ষেত্রে এই সমস্ত পার্কগুলি খুবই ভালো ভূমিকা পালন করেছে এখানে যেয়ে পর আমরা আমাদের সারা জীবনের যেগুলো চলতে থাকে আমাদের প্রত্যেকদিনের জীবনে যে সমস্ত ঘটনা সেগুলো ভুলে যাই আমরা নতুন নতুন জিনিস দেখি আমরা মজা পাই যেরকম আমরা সুন্দরবনে ঘুরতে যাই সেখানে আমরা বাঘ দেখি এই ওয়াটার পার্কে ঘুরতে যেয়ে আমার জলের মধ্যে বিভিন্ন খেলা থাকে জলের মধ্যে ছোটাছুটি থাকে জলের মধ্য মানুষ স্নান করে ওপর থেকে একটা গাড়ির মতো করে নিচের দিকে নেমে যায় এসব আমাদেরকে অনেকটা আনন্দ দেয় যা যে আনন্দ আমাদেরকে আমাদের পরের সময়ে আবার চলতে সাহায্য করে যে আমরা আবার তাহলে আবার আমাদের প্রাত্যহিক দৈনন্দিন জীবনে ফিরে যাবো এবং আবার আমরা একদিন এখানে ঘুরতে আসবো এই মাঝে মাঝে ঘুরতে আসা আমাদের খুবই স্বতঃস্ফূর্ত করে তোলে